বাগান করা আমার একটি প্রিয় শখ আমি প্রকৃতির সাথে সংযুক্ত থাকার এবং সৃজনশীল হওয়ার সুযোগের জন্য এটি উপভোগ করি বাগান করা আমাকে শান্ত এবং পুনর্নবীকরণ বোধ করতে সাহায্য করে আমি বাগান করা শুরু করি যখন আমি ছোট ছিলাম আমার বাবা মা আমাকে তাদের সাথে বাগানে সাহায্য করতেন এবং আমি তা উপভোগ করতাম আমি বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুল সম্পর্কে জানতে পছন্দ করতাম এবং আমি তাদের যত্ন নেওয়ার জন্য একটি অনুভূতি অনুভব করতাম বড় হওয়ার সাথে সাথে আমি বাগান করার আরও বেশি দিকগুলি শিখেছি আমি বিভিন্ন ধরনের বাগানিং কৌশল শিখেছি এবং বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুলের সাথে পরীক্ষা শিখেছি আমি বাগান করার মাধ্যমে অনেক কিছু শিখেছি যেমন ধৈর্য প্রতিশ্রুতি এবং পরিশ্রম বাগান করা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ শখ এটি আমাকে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে সাহায্য করে এবং এটি আমাকে মানসিক স্বাস্থ্যের জন্যও উপকারী আমি বাগান করার মাধ্যমে শিখেছি সৃজনশীল হতে প্রকৃতির সাথে সংযুক্ত হতে এবং প্রকৃতির প্রকৃতির গন্ধ অনুভব করতে আমি বাগান বাগান করা আমাকে প্রকৃতির সাথে সংযুক্ত করার সুযোগ করে দেয় আমি গাছপালা এবং ফুলের বৃদ্ধি দেখতে এবং তাদের সংযুক্ত সৌন্দর্য উপভোগ করতে পারি বাগান করা আমাকে সৃজনশীল হওয়ার সুযোগ দেয় আমি বিভিন্ন ধরনের গাছপালা এবং ফুল দিয়ে পরীক্ষা করতে পারি এবং আমার বাগানের বিভিন্ন জায়গায় কী কী ফুল বা কী কী গাছ বসাতে হবে সেইটাও আমি তৈরি করতে পারি বাগান করা আমাকে শান্ত এবং পুনর্নবীকরণ বোধ করতে সাহায্য করে যখন আমি আমার বাগানে কাজ করি তখন আমি জগৎ থেকে দূরে চলে যাই এবং আমি প্রকৃতির শান্তি উপভোগ করি বাগান করা একটি উপভোগ্য এবং ফলপ্রসূ শখ হতে পারে এটি আপনাকে প্রকৃতির সাথে সংযুক্ত করতে সৃজনশীল হতে এবং স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে সাহায্য করতে পা